আমি অনলাইন থেকে একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটা দেখতে অতটাও মানে দেখে অতটাও ভালো মনে হচ্ছিলো না কিন্তু কুর্তিটা পাওয়ার পরে আমি বুঝলাম কুর্তিটা সত্যিই খুব সুন্দর কুর্তিটা আমার খুবই ভালো লেগেছে কুর্তিটা আমার খুবই পছন্দ একটা পছন্দ হয়েছে এবং কুর্তিটার কালারটাও খুব সুন্দর খুব উজ্জ্বল একটা কালার ডিজাইনটাও খুব নতুন ওরকম ডিজাইন এখন খুব একটা দেখা যায় না তাই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে এবং আমি বুঝতেই পারিনি যে কুর্তিটা এত সুন্দর হবে কুর্তিটা দেখে আমার খুবই ভালো লেগেছে এই কুর্তিটা আমি অনেকদিন ব্যবহার করতে পারবো বলেও আমার মনে হচ্ছে এবং কুর্তিটা খুবই সুন্দর কুর্তিটা খুব জম সুন্দর করে ব্যবহার করলে অনেকদিন কুর্তিটা যাবে তাই এই কুর্তিটা পাওয়ার জন্য আমি এই এই ডেলিভারি সংস্থাটিকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে